হ্যালো অনুপমদা হ্যাঁ বলছি দাদা আমাদের যে মন্দিরটা জলেশ্বর শিব মন্দির তার সেবার মধ্যে এবারে তো এ বৎসর তো অনুষ্ঠান তো করা হবে তা কি চিন্তা ভাবনা নিচ্ছ আমাদের কমিটির তো কোনো একটা চিন্তা ভাবনা আছে তো তুমি তো সভাপতি সেহেতু তোমার চিন্তা ভাবনাটা আগে হ্যাঁ তো ওই জন্যই তো আরও প্রবলেমটা হলো ওই জন্য তোমাকে আমি পার্সোনালি ফোন করলাম তো মন্দিরের কিছু কিছু অংশ লাগাতে হবে ওগুলো লাগানোর তাহলে চাঁদা তুলে তাহলে সবারই কাছ থেকে প্রতিবেশীর কাছ থেকে চাঁদা তুলে তাহলে লাগানোর চিন্তা ভাবনা করলে তো হতো

হ্যাঁ তা কত কত করে কি চাঁদা ধার্য করবেন সেটা একটু জানাবেন ঘর পিছু পাঁচশো টাকা কিন্তু অনেক তো অনেক তো গরীব ফ্যামিলি আছে যারা তো পাঁচশো টাকা দিতে পারবে না তাদের কি হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা তো তাহলে দাদা তাহলে সমস্ত কিছু তাহলে ঐ আয়োজন করি ইয়ে বলছি এ পুজোর কেমন কি অনুষ্ঠান হবে কতগুলো কি ভোগ টোগ থাকবে সেসব ব্যাপারে একটু আলোচনা করলে তো ভালো হতো একদিন তো মিটিং করলে তো ভালো হতো হ্যাঁ হ্যাঁ সেই হিসাবে তো সমস্ত কিছুই তো অ্যারেঞ্জমেন্ট করতে তো হবে তো দেখা যাক তো আপনাকে এবারে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে হ্যাঁ তো সবাই মিলে দিয়ে তো এবছরে একটু বড়সড় করে করার চিন্তা ভাবনা রয়েছে এবছর অনেক ভোগ খাওয়াবে বলছেন হ্যাঁ রং করতে হবে আরও যেগুলো যেগুলো ভেঙে গেছে সেগুলো রিপেয়ার করতে হবে হ্যাঁ সেইগুলো এখন তো ঠিক আছে আমি তো আমি তো নতুন আপনি তো এদিকে অনেকদিন আসেন নি আসুন একদিন আলোচনা হোক আচ্ছা দাদা কখন আসবেন সেই সময়ই তাহলে আমি কাজ ফাঁকা রাখবো বলুন আচ্ছা ঠিক আছে করতেই হবে অবশ্যই তো ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওইটা বসাতে হবে জলের একটু প্রবলেম হচ্ছে কারণ টাইম টু টাইম হয়ে যাচ্ছে ওটা জলটাকে স্বচ্ছ করতে হবে না তাহলে সেই নিয়ে তাহলে কালকে তাহলে আলোচনা করবেন তাহলে আজকে ফোনটা রাখলাম বুঝলেন কল করবেন আমাকে হ্যাঁ